হ্যালো হ্যাঁ এটা ফটো স্টুডিও তো হ্যাঁ বলছি যে আমার সামনে বিয়েবাড়ি আছে তো আমি কি আপনারা খালি আছেন দশই অগ্রহায়ণ আমার দাদার বিয়ে তো আমি ফটো তুলতে তুলার জন্য আপনাদেরকে ফোন করছি

রিসেপশান বারোই অগ্রহায়ণ হ্যাঁ তো কীরকম একটু শুনি আচ্ছা না আমরা স্টিল ভিডিও দুটোই করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রিসেপশা বিয়ের দিন তো সকাল থেকে থাকতে হচ্ছে আর রিসেপশানের দিন সন্ধে থেকে রিসেপশানের দিনটা সকাল থেকে নয় ও আচ্ছা ঠিক আছে তো খালি থাকবে তো মানে আমি কিন্তু একদম ফাইনাল বুক করতে চাই আচ্ছা তো বলছি কিছু কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আমার বাড়ি পাঁশকুড়ায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়

ঠিক আছে দিয়ে দেবো তো আমি বলছি অ্যাডভান্সটা তোমায় ফোন পেতে করে দিই আচ্ছা ঠিক আছে তো ফোন পের নম্বরটা তাহলে এই নম্বরটাতে আপনি পাঠিয়ে দিবেন আমি ফোন পেতে করে দেবো আজ কালের মধ্যেই করে দেবো তবে আমি কিন্তু ফাইনাল বুক করলাম আমি আজকে সন্ধে বা কাল সকালের মধ্যে কিন্তু টাকাটা অ্যাডভান্স করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না ওই নিয়ে চিন্তা করবেন না আমি আপনাকে অ্যাডভান্স করে দেবো আর আমার ফাইনাল বুক করা রইলো এমনিতেও টাইম বেশি দূর বেশি দিন নেই তারপর হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়েছে তো আবার এই সামনা সামনি তো নাও পেতে পারি তো আমি কিন্তু ফাইনাল বুক করলাম

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখলাম তো আমি তো ফেসবুকের ইয়েতে দেখে তো তারপরে সেখানেই নম্বরটা দেওয়া ছিলো সেখান থেকে তো নম্বরটা নিয়ে আমি ফোনটা করছি

আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হুম